আমাদের এখানে সব থেকে হচ্ছে কৃষিকার্য এখান থেকে কৃষিকাজ করে আমাদের যে উপাদান হয় ঠিক আছে আমাদের মোটামুটি এখান থেকে চলে যায় আর মোটামোটিভাবে চলে যায় কৃষিকার্যই আমাদের এখানে থেকে প্রধান প্রধান কাজ প্রধান বলতে পারেন এখানে কৃষিকাজ করে আমাদের সব নানান রকম সব কিছুই চলে আর আমাদের এখানে দুর্গাপুরে আছে যেমন ডি এস পি কারখানা ওখান থেকে ওখান থেকেও কিছু আমাদের উন্নয়ন হয় অনেক উন্নয়ন উন্নয়নের মেন স্থান ডি এস পি কারখানা এখান থেকে ওখানে অনেক রকম অনেক অনেক ওখানে অনেক জনাই কাজকর্ম করে করার ফলে আমাদের এখান থেকে অনেক কিছু উপাদান আমাদের অর্থনৈতিক অবস্থাটা অনেক অনেকটাই স্বচ্ছনতা হয়েছে আরও কৃষিকাজ তো আমাদের আছেই আরও ও দিক থেকে ডি এস পি কারখানা উন্নত অনেক রকম অনেকই সবাই আমাদের এখান থেকে সবাই কাজে যায় কাজে যাওয়ার ফলে